হ্যালো হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমারও চলছে ভালো হ্যাঁ ভালো হচ্ছে তো দেখা যাক কী হয় আরে সময় বলতে কী অফিস থেকে তো হলদিয়ায় যে পিকনিকটা জন্য যেতে বলছিল তো পিকনিকে যাবি না হ্যাঁ হ্যাঁ আমি তো যাবো রে কী কী প্ল্যানিং আছে রে কী করবি ভাবলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে এ বাসে গেলে না শোন বাসে গেলে না আমার খুব বমি হয় জানিস তো আমি বাসে যাবো না চল একটা গাড়ি করেই আর অফিস থেকে তো বলেছে গাড়ি দেবে হ্যাঁ আর সকালে কী কী খাওয়াবে জানিস সকালের দিকে দুপুরের দিকে কী কী ইয়ে হবে

সকালের তো আমার মনে হয় হাল্কাই ঠিক আছে হাল্কা ফুলকা কিছু হলেই ভালো হয় সকালে আর কী করবে সকালে দুপুরের দিকে যখন ওইসব হবে সকালের দিকে ওই ডিম সেদ্ধ কলা এরকম রাখলেও হবে না না আমি জানি না আমার তো খুব আনন্দ হচ্ছে হলদিয়াতে যাবো বলে বেশ সবাই মিলে গেলে তো আর কোনও কথা না তোরা থাকলে তো এমনিই দিন কেটে যাবে হাসি ঠাট্টা করে হাসি ঠাট্টা করে হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ তখন জানিয়ে দেবো আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আবার পরে কথা হবে ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হুম